আমি ছোটবেলা থেকেই আঁকা শুরু করেছি আমার জল রং তুলি রং মোম রং দিয়ে আঁকতে খুব ভালো লাগতো কারণ আঁকার মাধ্যমে কোনো জিনিসে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা যায় আমার দিদিও সেই আমাকে ছোট থেকে আঁকার প্রতি আগ্রহী করেছে আমি আঁকাতে সাত বছর পার করেছি এবং আমার ইচ্ছা ভবিষ্যতে আঁকার টিচার হওয়ার যাতে আমিও আরো কয়েকজনকে আঁকার প্রতি আগ্রহী করে তুলতে পারি এবং তাদের আঁকা শেখাতে পারি আমার প্রিয় শিল্পী হলো যামিনী রায় আমি চাই যে এই আঁকার জিনিসটাকে আমি যাতে আরো এগিয়ে নিয়ে যেতে চাই